আমি সাধারণত বাড়িতে খুব একটা রান্না করি না কিন্তু বাড়ির কোন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমি বাড়িতে রান্না করি কিন্তু কোন সদস্য অসুস্থ হয়ে পড়লে তার তেল মশলা জাতীয় খাবার খাওয়া উচিত না তার জন্য আমি নিরামিষের মধ্যে ধরুন আলুপোস্ত রান্না করি তাছাড়াও লাউডাটা বেগুন আলু দিয়ে খুব তেল মশলা কম দিয়ে পাতলা ঝোল করতে পারি যেটা শরীরের পক্ষে উপকারী তাছাড়া পেঁপে বা আলু দিয়ে ঝোল করতে পারি যেটাও শরীরের পক্ষে উপকারী সয়াবিন আলু দিয়ে ঝোল করতে পারি যেগুলো শরীরের পক্ষে উপকার উপকারী তাছাড়া আমি ডাল করতে পারি যার মধ্যে প্রোটিন আছে যেটা খেলে একটা অসুস্থ মানুষ অবশ্যই তার কিছুটা উপকারে আসবে তাছাড়াও যদি আমিষের মধ্যে ধরি তাহলে মাছ করতে পারি কিন্তু মাছ রান্নাটা এমন হতে হবে যাতে তেল মশলা বেশী না থাকে হালকা তেল দিয়ে খুবই হালকা মশলা দিয়ে বা হালকা তেল আর হালকা নুন দিয়ে খুবই পাতলাভাবে মাছের ঝোলটা করলাম যেটা শরীরের পক্ষে উপকারী আর খেলে কোন সমস্যা হবে না তাছাড়া ডিম সিদ্ধ বা ডিমের ঝোল খুবই পাতলা ঝোল করতে পারি তাছাড়াও যদি মুরগির মাংস করি তাহলে সেটা কিন্তু বেশী তেল মশলা দেওয়া যাবে না খুব কম পরিমাণ তেল আর অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে আমরা একটু মাংসটাকে সিদ্ধ করে নিয়ে ওটা করতে পারি যেটা মানুষের অসুস্থ শরীরকে স্বাভাবিক করে তুলবে এবং সেটা তার উপকারেও লাগবে কোন সমস্যা তৈরি হবে না বা গ্যাসের সমস্যাও তৈরি হবে না তার শরীরে প্রোটিন যাবে যেটা তার খুবই উপকারে লাগবে